আমাদের এলাকার সেরা রেস্তোরাঁ বলতে যেরকম রাজ পালকি কেএফসি আমিনিয়া বিভিন্ন রকম রেস্তোরাঁ আছে যাদের খাবার খুবই জনপ্রিয় এবং খাবারগুলোর মধ্যে যেমন বি বিরিয়ানি থাকে এগরোল চাউমিন মোমো বিভিন্ন রকম খাবার থাকে আবার বাঙালি খাবার যদি বলি ভাত ডাল আচার সবজি এগুলো থাকে চিকেন মাছ মাংস বলতে মটনও থাকে বিভিন্ন রকম খাবার তৈরি করে এবং এরা খুব জনপ্রিয় খাবার দাবার খুবই ভালো বানায় আর খাবারের মধ্যে আরও পোলাওও থাকে বিভিন্ন খাবারের মধ্যে এই সেরা খাবারগুলি বেশ সেরা আর রেস্তোরাঁগুলো জ জনপ্রিয় ভালো চলেও যার ফলে এরা আবার চাইনিজ কিছু খাবারও তৈরি করে যেরকম ফ্রায়েড রাইস চিলি চিকেন হ্যাঁ এই খাবারগুলোও পাওয়া যায় এই সব রেস্তোরাঁয়